আমাদের গ্রামে দুধরণের ব্যবসা বেশি দেখা যায় একটা হলো বালি খাদানের ব্যবসা আরেকটা হলো কৃষিজ ফসল বিক্রি করার ব্যবসা আমরা সাধারণত গ্রামের বসবাস করি তাই গ্রামের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ আমাদের গ্রামে অনেক ধরণের সবজি ফসল চাষবাস করা হয় সেগুলাকে কি কৃষকরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এবং ব্যবসা শুরু করে আর আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেখান থেকে অনেকে পদ্ধতিতে বালি তুলে সেগুলাকে বিক্রি করা হয় অনেক বাইরে বাইরে রাজ্যে জেলায় সেগুলাকে পাঠানো হয় বড়ো বড়ো ট্রাকের মাধ্যমে বালি খাদানের ব্যবসায় যেরকম নদীর ক্ষতি হয় ঠিক কিন্তু এই ব্যবসাতে প্রচুর লাভ হয় তাই আমাদের গ্রামে বেশিরভাগই বালি খাদানের সাথে যুক্ত আমাদের গ্রামের প্রধান ব্যবসাই হলো বালি খাদান তাই বালি খাদানের সাথে অনেকেই যুক্ত থাকে আমাদের গ্রামের বসবাসকারী মানুষজন সেখানে থেকে অনেকটা পরিমাণ অর্থ তারা উপার্জন করতে পারে